ও আপনাদের ওখানে কী কী ফুল আর দেওয়া আছে বলতে পারবেন আচ্ছা আপনি আপনি অর্ডার কবে করেছেন বলতে পারবেন আচ্ছা আজকেই আচ্ছা আজকের আজকেরই ইয়ে তাই তো তো আজকেই ডেলিভারি হয়েছে

আচ্ছা মোটামুটি আজকের আমি একটু বিলটা দেখলাম আজকের যেটা আপনার কাছে আপনার কাছে যেটা পৌঁছে ওটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা রেট আছে ঠিক আছে তা আপনি ওটা হচ্ছে ক্যাশ দিতে পারেন ফোনপে গুগল পে যেটা ভালো মনে করবেন সেটা দেবেন আর আপনি যেটা বলছেন ওই যেগুলো করবেন ঠিক আছে ওগুলো আপনাকে আগে থেকে এসে অর্ডার দিয়ে যেতে হবে দিয়ে গেলে তবে কিন্তু আমি ওগুলো রেডি করতে পারবো আর রেডি করার পরে তারপরে প্রাইসটা আপনাকে বলবো কত টাকা খরচা